আমার সংস্কৃতির প্রধান পেশা হল কৃষিকাজ কারণ কৃষিকাজের মাধ্যমেই মানুষ অনেক রকমের ফসল ফলাতে পারে আমরা যে ভাত খাই কৃষকরা কৃষিকাজের মাধ্যমে সেই ফসল না ফলিয়ে ফলালে ধান না তৈরি করলে আমরা কোনোদিনই চাল পাবো না আলু সবজি নানান রকম সবই আমরা কৃষিকাজ থেকেই পেয়ে থাকি তাই এই কৃষিকাজ সরে যাচ্ছেনা বারবার এটা উন্নতি হচ্ছে যেমন আগে নাঙ্গল দিয়ে জমিতে চাষ দেওয়া হত এখন সেটা পারটিলার দিয়ে দেওয়া হচ্ছে আগেকার যুগে মানুষ ওষুধ দিত অনেকে কষ্ট করে ও নানান রকম পদ্ধতিতে এখন সেটা বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে জমিতে ওষুধ দেওয়া হচ্ছে আগে মানুষ আলু খুলতে গেলে কোদাল দিয়ে নুয়ে বসে বসে আলু খুলতে হত এখন মানুষ সেটাকে মেশিনের মাধ্যমে আলু খুলে নিচ্ছে এইভাবে কৃষিকাজের দিক দিয়েও অনেক উন্নতি হচ্ছে তাই মানুষ এইসব সংস্কৃতির দিক দিয়ে সরে যাচ্ছেনা বরঞ্চ বারবার এটা আগে থেকে আগ্রহী হচ্ছে